হ্যাঁ এটা দর্জি দোকান বলুন হ্যাঁ কেন হবে না এখানে সব রকমেরই জামা প্যান্ট জামা মানে মেয়েদের ছেলেদের সবার জামা কাটানো হয় আপনি বলুন হ্যাঁ নতুন ছিট দিয়েই তো নতুন জামা তৈরি হয় না আর সেটা তো এখানে করা হয় হ্যাঁ কেন পারবো না আপনি ছিটগুলা নিয়ে আসবেন এবং আপনার সাইজ কোথায় কোন মাপটা লাগবে সেটা তো আপনাকে ফিতে দিয়ে মেপে নিয়ে যেতে হবে তাই যখন দিতে আসবেন আপনিই আসবেন ছিটটা দিতে কারণ আপনারই মাপটা তো নেওয়া হবে না আপনারই তো জামাটা না ছিট তো পাওয়া যাবে না আপনাকে বাজার থেকেই কিনে নিয়ে আসতে হবে আমি এখানে শুধু সেলাই বা ছিট কাটানোর কাজ করি হ্যাঁ কদিনের মধ্যে করে দেওয়া যাবে কিন্তু আপনাকে শিগগিরিই আসতে হবে আপনি ধরুন আজকে সন্ধ্যাবেলাতেই চলে আসবেন নিয়ে হ্যাঁ আপনি নিয়ে চলে আসবেন না আমি তো আর একা করি না এখানে আমার আরও আছে লেবার আছে তারা তো করবে দু তিনজন আছে তাতে আপনার কোনো সমস্যা হবে না আপনি নিয়ে চলে আসবেন সব হয়ে যাবে হুম ও আচ্ছা আপনি কি এখান থেকেই আমার কাছ থেকেই কাটিয়ে নিয়ে গিয়েছিলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনারটায় আমি নিজের হাতেই বানাবো ঠিক আছে আপনার যেমন ভাবে আপনি কাটাতে বলবেন কটা কি বোতাম দেবো কীভাবে রাখবো শর্ট সাইজ হবে না লং হবে আপনি বলে দেবেন আমিই কাটিয়ে দেবো হ্যাঁ সেটা ঠিক আছে বোতাম তো পাওয়া যাবে কিন্তু সে লাগানোর কাজটা তো এখন হবে না না কারণ আমি তো এমনিতেই এই কাজটা নিয়ে ব্যস্ত আছি হ্যাঁ কাটাই কাজটা নিয়েছি কারণ ওইটা এখন লাগাতে পারা যাবে না বুঝতে পেরেছেন আপনি শুধু ওই ছিট দিয়ে যাবেন নতুন ছিট দিয়ে যাবেন আর জামা কাটিয়ে নিয়ে যাবেন একটা জামা শর্ট করতে আপনার ধরুন এই আশি টাকার মতো পড়বে আচ্ছা ঠিক আছে হুম চলে আসবেন